আমি বর্ধমান থেকে কলকাতায় যাওয়ার জন্যে একটি ক্যাব বুক করেছিলাম ওই ক্যাবে করে বর্ধমান থেকে আমি কলকাতায় গেছিলাম বো কলকাতার পার্ক স্ট্রিটে আমার একটা কাজ ছিলো ওই কাজটা সেরে নেওয়ার পর আমি আর এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম ছিলো আর এক জায়গায় যাওয়ার পর আমি ওখানে ক্যাব ওই ক্যাবটা করেই গেলাম ওই ক্যাবটা করে খুবই ড্রাইভারটা খুবই ভালো ছিলো ড্রাইভারটাও খুবই গাড়িটা খুব ভালো করে চালাচ্ছিলো তাই জন্যে আমি চা এমনকি আমি গাড়িটার মধ্যে আমি ঘুমিয়েও গেছিলাম ড্রাইভারটা এমনি গাড়ি চালাচ্ছিলো কাজটাও আমার সারা হয়ে গিয়েছিলো যেই কাজটা ছিলো এ আবার বাড়ি ফেরার পর পর পর পথে তখন আমি ড্রাইভারটার নম্বরটি নিয়ে নিই আমি ওই ক্যাবে করেই ড্রাইভারটার সাথে আমি আমার বর্ধমানে বাড়ি চলে আসি